হ্যাঁ আমি টি ভিতে সংবাদ বিতর্ক অনেকবারই দেখেছি বিশেষভাবে আমি দেখে থাকি প্রতিদিন প্রতিনিয়তই ঘন্টাখানেক সঙ্গে সুমন এবিপি আনন্দ নামক নিউজ চ্যানেলে আমরা এখানে দেখতে পাই মাঝে মাঝেই সংবাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায় যখন কোনো রাজনীতিবিদদের নিউজ চ্যানেলের মধ্যে স্টুডিওতে ডাকা হয় তখন অন্যান্য যে সমস্ত বিরুদ্ধে দলনেতাগুলি থাকে তারা কঠোর প্রতিবাদ জানায় এবং তাদের মধ্যে তর্কা তর্কিই বেশি শুরু হয়ে থাকে এ সমস্ত তর্কা তর্কিগুলি আমরা সাধারণত নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পেয়ে থাকি যখন কোনো রাজনীতিবিদ তার বিরোধী দলকে খারাপ বলে থাকেন তখন তার বিরোধী দল তার বিরুদ্ধে তারও দুর্নাম করতে শুরু করতে থাকেন এইভাবেই একে অপরের মধ্যে বিতর্ক বাড়তেই থাকে এবং নিউজ চ্যানেলের মধ্যে বিতর্কের একটি সৃষ্টি হয় এবং আমি ঘন্টা খানেক সঙ্গে সুমন দেখে থাকি এই জন্য আর আমি একটি সংবাদ পাঠকের নাম ভালোভাবেই বলতে পারি সেটি হচ্ছে সুমন কারণ এবিপি আনন্দর চ্যানেলটির নিউজ রিডার হচ্ছেন তিনি তিনি অনেক ভালোভাবেই খবর পাঠ সংবাদগুলি পাঠ করতে পারেন তার মধ্যে সুদক্ষতা রয়েছে সংবাদগুলিকে আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থান উপস্থাপন করার জন্য এ জন্যই তাকে আমার অনেকটাই ভালো লাগে